আমি একটা অনলাইন থেকে হোমথিয়েটার কিনেছিলাম তার সাউণ্ডটা খুবই খারাপ একটা বক্স বাজে কখনও একটা বক্স বাজে না তার বিটগুলো ভালো বোঝা যায় না সাউণ্ড একদম খুবই খারাপ